হ্যাঁ ছুটে ছুটে যাই আসি এসে খাবার খাই আর শরীর ভালো থাকার জন্যে হাঁটতে যাই আরেকটা কী দুধ ডিম ছোলা এসব খাই শরীর ভালো থাকার জন্যে মন ভালো থাকার জন্যে আর তখন স্কুলে যেতাম তখন বয়স বেশ কম ছিল অনেক দৌড়াতাম এখন তো অত আর পারব না এখন একটু ধীরে ধীরে যাই মন ভালো থাকার জন্যে সময়ও কাটল কেন আমি বাড়িতে একা থাকি তো চুপচাপ থাকি ওই একটু বাইরে হাঁটলে সব পাঁচজনের সঙ্গে দেখা হলো মনও ভালো থাকল কথা বললাম শরীর হজম শক্তিও ভালো হয় ডিম মাছ মাংস এসব খাই এখন তো বয়স হয়ে গিয়েছে বেশি খেতে পারব না ওই মোটামুটি অল্প খাই আর ঘুমটাও ভালো হয় আগে ঘুমোতাম না এখন ওই একটু হাঁটতে হাঁটতে যেতে যেতে এখন একটু ঘুমটাও ভালো হচ্ছে আগের থেকে এখন তো বয়স হয়ে গিয়েছে